পেশা হিসেবে মাছ ধরা যদি বলে থাকো দেখো পেশাটা ঠিক বলা যেতে পারে না আবার হ্যাঁ বলাও যেতে পারে তো পেশা হিসেবে যদি বলি এর থেকে ইনকাম তো আছেই ইনকাম না হলে মানুষ কোনো কাজই করে না তো পেশার উপরে একটা নেশা বলতে পারো মাছ ধরাটা একটা নেশা হয়েও দাঁড়িয়েছে তো এটা অন্যান্য পেশা থেকে যদি বলি আলাদা কীভাবে অন্যান্য পেশা থেকে আলাদা কারণ কি এতে একটা জীবনের ঝুঁকি থাকে মাঝ সমুদ্রে যাওয়া সেখানে গিয়ে মাছ ধরা আবার সেই মাছ নিয়ে আসা যেমন বললাম আগের এতে যে কখনো কোনো যদি ঝড়ের এতে পড়ে যাই তো জীবনের একটা আশঙ্কা থাকে তাই জন্য এগুলোকে একটু অন্যান্য পেশা থেকে একটু আলাদা তবু আমি এটাই বলব যে প্রত্যেকের তো একটা নিজস্ব নিজেস্ব পেশা থাকে তো এটাও একটা মজাদার পেশা যদি মানে জীবনের ঝুঁকি তুমি যদি না রাখো আর যদি জীবনের ঝুঁকি থাকে তবে আমি বলব এই পেশাটা না করাই ভালো হ্যাঁ অর্থ অর্থ আছে আছে না তবে মাছের দাম দামের উপর নির্ভর করে যখন যেমন দাম যেমন যদি ইলিশ মাছ আমি পাই তখন তাহলে আমি সেই মানে যে লটে আমি ইলিশ মাছটা পাব সেই লটে আমার কী যদি আমি ভুল পরিমাণে একটু ইলিশ মাছ পাই তাহলে আমার সেই লটটা আমার ভালো ইনকাম হল এমন সময় হয়েছে যে কিলোমিটার দু এক এরম জাল তুলে গেলাম কিন্তু যা মাছ হল একটা ছোট এও ভর্তি হল না তো এরমও অনেকবার হয়েছে তো এইটাই আমার অভিজ্ঞতা আর কী বলব